হ্যালো হ্যাঁ হোটেল রত্নদ্বীপ এটা হ্যাঁ হ্যাঁ এই হোটেল ফ্যামিলি নিয়ে দু দিনের প্যাকেজ চারজন লোক কতো পড়বে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে আছে প্রত্যেকরই আছে হ্যাঁ হ্যাঁ এরক এরকম হবে না তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আট আট দশ আট দশ ফ্যামিলি ফ্যামিলি চারজন থাকবে বাবা মা আর হ্যাঁ সো আধার কার্ড আছে না না নন এসি নন এসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর খাওয়া হ্যাঁ হ্যাঁ আর খাওয়া দাওয়া হ্যাঁ কিন্তু কিন্তু সব মিলিয়ে দু দিনের প্যাকেজে কিরকম খরচ হতে পারে হ্যাঁ হ্যাঁ দু দিনের দু দিনের দু হাজার টাকার মতো পড়বে একটু কম করা যাবে না ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে